হ্যালো এটা হাটারি রেস্টুরেন্ট বলছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি উমা দাস বলছিলাম কালীবাজার থেকে হ্যাঁ আমার হ্যাঁ অর্ডার তো করব অর্ডার করার জন্যই ফোন করেছি কিন্তু আমার না ওই যে যেখানে ওই কালীবাজারে যে অর্ডারটা দিতেন সেখানে কিন্তু দিলে হবে না আমি ওখানে আর এখন থাকি না হ্যাঁ আগে আমি অর্ডারটা করে নিই তারপর আমি অ্যাড্রেসটা আপনাকে বলছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি নিন হ্যাঁ আপনি ওই এক প্লেট বিরিয়ানি দেবেন হ্যাঁ না মটনই দেবেন আর একটা তার সাথে চিকেন চাপ পাঠাবেন হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ ওই যে হ্যাঁ যে ডেলিভারি বয় দিতে আসত তো তাকে বলবেন যে আমি কিন্তু এখন আর ওখানে থাকি না আমার এই অর্ডারটা অন্য জায়গায় আসবে কারণ আমি ওখান থেকে একটু চলে এসেছি তো দূরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনি লিখে নিন অ্যাড্রেসটা আচ্ছা ওই তো গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আছে না বাস স্ট্যান্ডের অপোজিটে গলিটাতেই আমায় বাড়ি হ্যাঁ ঠিক আছে যদি ও চিনতে না পারে একবার ফোন করে নিতে বলবেন আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ